নদিয়া জেলার উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ বলতে প্রথমেই বলবো নবদ্বীপ মায়াপুরের মন্দির ইস্কনের মন্দির ওখানে আছে গৌরাঙ্গ দেবের মন্দির ওখানে আছে রাধা কৃষ্ণের এর মন্দির আর ওখানে রয়েছে যে একটাই নদী সেই নদীতে এ দুরকমের জল বয়ে যায় একটা আছে নদী আরেকটা কি নদী ঠিক আমার মনে পড়ছে না তবে দুটো জল একসঙ্গে যায় ওই নদীতে নৌকা করে নবদ্বীপ থেকে মায়াপুরে যাওয়া ওটাও একটা খুব আনন্দের ব্যাপার খুব মানেও ঘোরার পক্ষে খুবই ভালো এছাড়া আছে নদিয়ার জেলার আছে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের ওখানে বাড়ি আর গোপাল ভাঁড়ের কথা কে না জানে গোপাল ভাঁড় ও ছিল ওই কৃষ্ণনগরেরই বাসিন্দা আর আছে ওখানে বাঘা যতীন আমাদের বাঘা যতীনকে তো সবাই জানে বাঘা যতীন হল বাঘা যতীনের ওটি জন্মস্থান নদিয়া জেলাতেই কবি দিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান হল নদিয়া জেলাতে আর আছে পলাশির পলাশি নদিয়া জেলাতে পলাশির যুদ্ধ হয়েছিলো আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা মীরজাফরের বদমাইশিতে সিরাজদৌল্লার পরাজয় আমাদের বাংলার স্বাধীনতা যাওয়া সেই পলাশির প্রান্তর আছে নদিয়া জেলায় এছাড়াও আছে নদিয়া জেলাতে আগে ছিল সব থেকে বড়ো টিউবারক্লোসিস হসপিটাল নদিয়া জেলাতে আর বিট বাটু অরণ্যও আছে নদিয়া জেলাতে এটাও বিশেষ পর্যটন কেন্দ্র ওখানে এ ঘুরতে যেতে সবারই খুব ভালো লাগবে আর আছে নদিয়া জেলাতে এছাড়াও নদিয়া জেলাতে ঠিক নয় তবে পা নদিয়া জেলার পাশাপাশি আছে মুর্শিদাবাদ সেটাও খুব ভালো পর্যটন কেন্দ্র